আমার গ্রামের নিকাশি ব্যবস্থা বর্তমান বর্তমানের কথা বলতে গেলে এটি উন্নত হয়েচে পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে পূর্বে যেরকম জল নিকাশি ব্যবস্তা একেবারেই ভালো ছিলো না সেটির পরিবর্তন তো হয়েছে কিন্তু এর উন্নতি আরো সম্ভব মানে সরকার যদি আমাদের এই নিকাশি ব্যবস্থায় দিকে দিকপাত করে তাহলে এখানে এর উন্নতির আরো প্রয়োজন আছে জল নিকাশি ব্যবস্থা যে কোনো জায়গারই বা যে কোনো স্থানেরই একটি গুরুত্বপূর্ণ দিক কারণ সেখানকার ওই জল জমে রাস্তায় বা বৃষ্টির সময় জল জমে যে মানুষ যে দুর্ভোগে পড়ে সেখান থেকে বা রাস্তাঘাট রাস্তার বন্ধ হয়ে যাওয়া রাস্তায় জল জমে যাওয়া উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণে ড্রেন বা ম্যানহোল না থাকায় অনেক সময় রাস্তার মধ্যে জল জমে যায় তো এটার উন্নতি সম্ভব উন্নতি করা অবশ্যই প্রয়োজন সরকারের এই এই দিকটিতে দিকপাত করলে খুব উপকৃত হবো